হ্যাঁ স্যার আমি বলছিলাম যে আমি একটা বইয়ের জন্য ফোন করছিলাম আমি তো ওই সেই হারু বলছিলাম হারাধন হ্যাঁ তো আমাদের এবার তো এবারে স্কুলে তো প্রোজেক্ট দিয়েছে সেই প্রোজেক্টগুলোর জন্য তো একটা বই লাগবে বাংলা প্রোজেক্টের জন্য বলেছে ওই চোরাবালি বইটা লাগবে না স্যার হেড স্যার তো বললেন যে ওই প্রোজেক্টের জন্য তোমাদের লাইব্রেরিতে কিছু বই এনেছি বলছিলেন তো স্যার স্যার বলল লাইব্রেরি থেকে তোমরা তুলে নিও ওই চোরাবালি বইটা থেকে বলেছে যে আমাদের বলেছে যে চোরাবালি বইটা পড়ে এ করতে হবে কিন্তু স্যার বলল যে একটা তোমাদের জন্যে একটা প্রোজেক্টের বই এনেছি যেখানে একদম প্রোজেক্ট কীভাবে করতে হয় সেরকম এ করে ওই চোরাবালি বইটাকেই বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে ওটা লাইব্রেরি থেকে তুলে নিয়ে আমাদের একটু বই বইটা একটু পড়ে তারপর সেটাকে ভালো করে পড়ে নিয়ে তারপর ওটা লিখতে বলেছে তাহলে ওটা তো স্যারই হেড স্যার তো বললেন ওটা ও হ্যাঁ বলুন আমি বলছিলাম যে স্যার ওই তাহলে রবীন্দ্রনাথের যে চোরাবালি গল্পের বইটা রয়েছে আমি বলছি ওইটা থেকে যদি আমি পড়তাম তাহলে তো একটা আমি ওই প্রোজেক্টটা করতে পারতাম ওই চোরাবালি গল্পের বইটা কি পাওয়া যাবে তাহলে হ্যাঁ তাহলে আপনি ওই চেষ্টা করুন আমি এদিকে তাহলে আমি স্যারকে আমি একবার কথা বলে নেব স্যারের সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে রাখছি স্যার